আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের স্বার্থে খুবই ভালো কাজ করছেন এবং কিছু কিছু কাজ তিনি ভালোভাবে করার চেষ্টা করছেন এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে যেমন তিনি গরীব মানুষদের সুবিধার সুবিধার জন্য বাড়ি বাড়ি তৈরি করার যে প্রকল্প তৈরি শুরু করেছেন সেটি গরীব মানুষের খুবই সহায়তা হচ্ছে যেমন পৌরসভা এলাকাতে তিনি বাড়ি ঘর করার জন্যে একটু বেশি পরিমাণ টাকা দিচ্ছে পঞ্চায়েত এলাকাতে একটু কম পরিমাণ টাকা দিচ্ছে কিন্তু বাড়ির সবাইকে দেওয়া গরীব মানুষদেরকে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু কাজ তিনি খারাপ দিকেও আছে যেমন মোবাইলে রিচার্জ আগে আমরা রিচার্জ করতাম যে কম আমাদের ব্যালেন্স যতদিন থাকতো ততদিন অবধি রিচার্জ থাকত এখন মিনিমাম আঠাশ দিন দিতে হবে রিচার্জ করতে হবে রিচার্জের পরিমাণ বাড়িয়ে দিয়েছে যেমন দুশো চল্লিশ টাকা সর্বনিম্ন এবং আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো বহন করা সম্ভব নয় এজন্য একটু অসুবিধা হচ্ছে এদিকে একটু খেয়াল রাখতে হবে এবং আরও সব প্রধানমন্ত্রী যে সব প্রকল্প বা স্কিম বার করেছে সেইসব প্রকল্পে সাধারণ মানুষ খুবই উপকৃত হচ্ছে কিন্তু খারাপ দিকগুলোকেও ওঁকে একটু ঠিকঠাকভাবে দেখতে হবে একটু দায়িত্বপূর্ণভাবে সবকিছু ঠিকঠাক করতে হবে